হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ সোনার দোকানদার বলছি বলুন কী দরকার ঠিক আছে কালকে আপনি আসুন ফাঁকা করে দোকানে এসে ঠিক করে দেখে যান মালপত্র দেখে যান কোনটা নেবেন কী নেবেন নব্বই হাজার টাকা করে চলছে আপনি আসুন চব্বিশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে সে রকম নেবেন সে রকম দাম পড়বে হ্যাঁ তো কে ডি এমে আছে চব্বিশ ক্যারেটেরও আছে ভালো কোয়ালিটি ওটা হ্যাঁ তোমার খুব ভালো মানের সোনা আছে ওটা একটু দাম ওই এক নব্বই হাজার টাকা পড়বে আরও আছে বাইশ ক্যারেট আছে তোমার লো আছে কোয়ালিটি আছে সব থেকে কে ডি এমটা ভালো চলে আমনি দোকানে আসুন কালকেরে আসুন এসে দেখে টেখে যান ঠিক আছে ঠিক আছে আপনি কালকেরে আসেন দোকানে এসে সব কিছু দেখে যান মালের কোয়ালিটি দেখে যান সব কিছু আছে দেখে যান এখন ভিড় আছে একটু প পরে ফোন কোর পরে কালকেরে কনট্যাক্ট করে কালকে আসবে ঠিক আছে এখন একটু ভিড় আছে একটু কাস্টমার কাস্টমার ছাড়তে হবে